বাংলা আমার মাতৃভাষা তাই জন্মাবধি এই ভাষাকে আমি কথা বলে এসেছি এবং জন্মসূত্রেই এই ভাষা আমি শিখে ফেলেছি বাংলা হল ভারতের সমৃদ্ধ ভাষাগুলির মধ্যে একটি তাই এই ভাষা নিয়ে আমি গর্বিত ভারতে প্রথম নোবেল পুরষ্কার এই বাংলা ভাষাই এনে দিয়েছে